আমি বুদ্ধদেব গুহর ঋজুদা সঙ্গে জঙ্গলে এই বইটি প্রথম পড়ছিলাম প্রথমে পড়তে পড়তে সেরকম গুরুত্ব দিয়ে পড়িনি ভালোই লাগছিল একটু একটু কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে দেখতে মানে পড়তে পড়তে এত সুন্দর লাগল বনজঙ্গলের কথা বিভিন্ন প্রাণীদের কথা বন্য পরিবেশের কথা বন্যপ্রাণীদের কথা এত সুন্দরভাবে বইটিতে হ্যাঁ লেখক লিখেছিলেন যে বইটি আমার ভীষণ আকর্ষণ করেছিল এই বইটি আমার প্রথমে যতটা না ভাল লেগেছিল পরবর্তীকালে আমার আরো ভাল লাগলো এবং এই গল্পটির প্রতি আমার একটা আকর্ষণ এসে গেল